সাগরের মাছ ধরার প্রসেসটা আলাদা কারণ গ্রামের দিকে গ্রামের ছোটো ছোটো পুকুরগুলো মিডিয়াম বা মোটামুটি হয় এবং গ্রামের পুকুরে মাছ ধরতে গেলে আপনার লোকজন কম লাগে কিন্তু সাগরে মাছ ধরতে গেলে আপনার লোকবলটা বেশি লাগবে আপনার ধরুন পনেরো থেকে কুড়িটা লোক লাগবে পনেরো থেকে কুড়িটা বড়ো জাল লাগবে সেই জালকে আপনার টানতে টানতে টানতে টানতে নিয়ে গিয়ে পাড়ে তুলতে হবে এবং পাড়ে তুলে দেখা গেলো যে অনেক অনেক ক্ষেত্রে কি হয় বড়ো মাছ উঠলো তো ছোটো মাছ উঠলো না ছোটো মাছ উঠলো তো বড়ো মাছ উঠলো না সেক্ষেত্রে কি হয় সে মাছগুলোকে এক কাছে জড়ো করে নিয়ে এসে বা কোনো জায়গাটা বেশ ঠান্ডা জায়গাটার মধ্যে নিয়ে এসে মাছ কটাকে ভরে সেই সেই মাছ কটা নিয়ে বাজারে নিয়ে আনতে হবে সেই বাজার দেখতে হবে বাজারের কিরকম দাম যাচ্ছে বড়ো মাছের দাম আলাদা ছোটো মাছের দাম আলাদা মিডিয়াম মাছের দাম আলাদা কিন্তু সেক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে দাম ভালো পাওয়া যায় আবার অনেক অনেক ক্ষেত্রে দাম কম পাওয়া যায় কিন্তু সেইক্ষেত্রে দেখা যায় যে দাম কম পেলেও তো মাছ বিক্রি করতে হবে হ্যাঁ বাজারে মাছ অনেক বড়ো বড়ো আছে যেমন ধরুন রুই মাছ আছে কাতলা মাছ আছে এবং ধরুন যেগুলো বিদেশি মাছ হয় ইলিশ মাছ পাওয়া যায়